বাইক চালানোর কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেমন টুল বক্স মাথায় হেলমেট পায়ে বুট হাতে হ্যান্ড গ্লভস লাইসেন্স অতি অবশ্যই খুবই দরকার ওষুধপত্র সব সময় আমার কাছে থাকে যান্ত্রিক সমস্যা যান্ত্রিক সমস্যার মধ্যে আমি কোনো দিন পড়িনি ভ্রমণ গাড়ি নিয়ে আমি খুব ঘুরতে ভালোবাসি বিভিন্ন জায়গায় আমি ঘুরতে গিয়েছি বিভিন্ন জায়গায় অনেক দূরপাল্লায় ঘুরতে গিয়েছি একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার পর্যন্ত আমি ঘুরতে গিয়েছি বিভিন্ন ধরনের আমি তেল ও ট্যাঙ্ক ভর্তি করে আমি নিয়ে গিয়েছি গাড়ি গাড়ি সব সময় আরো ওকে থাকে বিভিন্ন জায়গায় আমি ঘুরতে যাই আমি ঘুরতে খুব ভালোবাসি